আমি খেলতে খুব ভালোবাসি নানা জায়গায় খেলতে যাই আমি বেশি বিশেষ করে ক্রিকেটটা খেলতে বেশি ভালোবাসি ক্রিকেট খেলে এবং শরীর চর্চাও করতে খুব ভালোবাসি খেলাধুলো মানেই শরীরচর্চা শরীর ভালো থাকে শরীর ফিট থাকে সবসময় আর ছোটা দৌড়া করতেও ভালোবাসি ছোটা দৌড়া করে খেলার মধ্যে থাকতে আমি বেশি ভালোবাসি এবং নানা জায়গায় খেলতে যেতেও ভালোবাসি নানা জায়গায় খেলে আমি অনেকবার অনেক প্রাইজও এনেছি এই কারণে খেলাধুলোর প্রতি আমার বিরাট আগ্রহ এবং খেলাধুলোটা খেলে আমার শরীরও সব দিন ভালো থাকে শরীরচর্চা হয় খেলাধুলো তারপর চোখের আইসাইটটাও ভালো থাকে খেল খেলাধুলো হলে আর হচ্ছে চোখের জ্যোতি ভালো থাকে আর সকালবেলা উঠে ভোরবেলা উঠে যে ছোটা দৌড়া শরীর সবসময় ফিট থাকে পায়ের ব্যায়ামও হয় এই জন্যই খেলাধুলোর প্রতি আমার বিরাট আগ্রহ যেমন ফুটবল খেলা খেলতেও ভালোবাসি কিন্তু সময়ের জন্যে অনেক সময় ফুটবল খেলাটা হয়ে ওঠেনি আমি ব্যাডমিন্টন খেলতেও ভালোবাসি ব্যাডমিন্টন খেল এইটুকু গ্রাউন্ডের মধ্যে খেললেও কিন্তু প্রচুর পরিমাণে ছোটা দৌড়া হয় ব্যাডমিন্টন এবং হকি খেলতেও ভালোবাসি কিন্তু হকি আমাদের চন্দ্রকোণা টাউনে হকি খেলাটা হয়না তার জন্যে আমি বাইরে গিয়ে এক আধবার হকিও খেলেছি কিন্তু ইচ্ছা আছে টাউনে যদি হকির সবকিছু পরিচর্যা হয় নিশ্চয়ই যোগদান করব হকিতে